না আমি প্রায় ট্যুরে বের হই না কারণ আমার ছোটো বাচ্চা আছে তো সেই কারণ তাকে দেখতে দেখতে সময় কেটে যায় যদিও বাচ্চা হওয়ার আগে বা বিয়ের আগে দু একবার ঘুরতে বেড়িইছি অ্যাঁ যেমন দীঘায় গেছি দার্জিলিং গেছি আর আমার গন্তব্যগুলি মধ্যে যেগুলোয় যেখানে গেছি তার মধ্যে আমার আর স সমুদ্র আর পাহাড়টাই বেশি ভালো লেগেছে মানে ভালো লেগেছে বলতে ওখানেই বেশি গেছি আর যে দীঘায় গেছি যেমন দীঘা ভালো লেগেছে দীঘার সমুদ্র ভালো লেগেছে দীঘা ওখানে গিয়ে সমুদ্রের জলোচ্ছ্বাস ভালো লেগেছে সামুদ্রিক মাছ অনেক খেয়েছি ওখানে বা সামুদ্রিক মাছগুলো ভালো লেগেছে ওখানকার আর জিনিসপত্র ভালো লেগেছে আর মানে সমুদ্রের ওই মুক্তো ঝিনুক এইগুলোর অনেক ঘর সাজানোর জিনিস এনেছি আর পাহাড় দার্জিলিং ভালো লেগেছে কারণ দার্জিলিংয়ে যা এ বরফ তারপর পাহাড়ি রাস্তা চা বাগান এগুলো ভালো লেগেছে পাহাড়ি ঝর্ণা এগুলো ভালো লেগেছে